তার আধ ঘণ্টা পরে পরিমাপ অঙ্কন অঙ্কনের গুরুত্বপূর্ণ এই জন্য কারণ যে কোনো মূর্তি হোক বা যে কোনো ছবি হোক তার মডেলের সাথে যেটা হবে কী তার পুরো কাঠামো একটা ফিক্স হবে মানে তার দৈর্ঘ্য বা প্রস্থ যতটা হবে সেটা ফিক্স হবে তার মধ্যে মানে সেটা সর্বাঙ্গীনভাবে কারেক্ট হবে এবং তার যেগুলো পার্ট অংশ মানে ছোট ছোট অংশের মধ্যে যদি ভুলও হয় তাহলে সর্বাঙ্গীন মাপে সেটা কিন্তু ঠিক থাকতে হবে ইংরেজিতে এটাকে বলে হোললি কারেক্ট ইট মে বি পার্টলি রং কিন্তু উল্টোটা কখনোই হবে না পার্টলি রাইট হোললি রং হলে জিনিসটা খারাপ হয়ে যাবে অশুদ্ধ হয়ে যাবে সেই জন্য পরিমাপ অঙ্কনের একটা গুরুত্ব অংশ এবং এটাকে সব সময় ফলো করে তারপরে ডিটেল ভিতরে করতে হয়